যারা যোগব্যায়াম নতুন শুরু করছে তাদেরকে অবশ্যই বলব যে একজন যোগা গুরুর কাছে প্রথমে পরামর্শ নেওয়া উচিত কারণ নিজের থেকে যদি কোনও যোগব্যায়াম করতে যাও সেটা যদি ঠিকঠাকভাবে যদি না করতে পার তো সেটা শরীরের বিপরীত কোনও সমস্যা দেখা দেবে যেটা হয়তো কখনও সহজে সারতে পারবে না তাই যখনই কোনও যোগব্যায়াম কেউ প্রথম শুরু করবে অবশ্যই কোনো যোগা গুরুর সাথে যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে সে কিরকমভাবে যোগব্যায়াম দেখাচ্ছে তাকে দেখে শিখে তবে নিজে সেই যোগব্যায়াম করা শুরু করুন এবং যোগব্যায়াম অবশ্যই করা উচিত কারণ নিজেদের মন ভালো থাকে এবং শরীর ভালো থাকে তার সাথে সাথে মাথার যে স্ট্রেস সেটা সবসময় দূর হয়ে যায়